পশ্চিমবঙ্গ রাজ্যটিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে তাই এই রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক এবং ফ্যাশন শৈলীগুলি বলতে হলে কোনো একটি নির্দিষ্ট পোশাককে বলা যে যায় না যেহেতু এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস তাই পোশাকও ভিন্ন ভিন্ন যদি পুরুষদের পোশাকের কথা বলা যায় ধুতি পাঞ্জাবি কুর্তা পাগড়ি ইত্যাদি পোশাক রয়েছে আবার যদি মহিলা মহিলাদের পোশাকের কথা বলি সেখানে শাড়ি রয়েছে যেমন ঢাকাই জামদানি সালোয়ার কামিজ রয়েছে ইত্যাদি যদি মহিলাদের শাড়ির কথা বলি কিছু কিছু অঞ্চলে ঢাকাই জামদানি প্রচলিত এই ঢাকাই জামদানি একটা ঐতিহ্যবাহী পোশাকে পোশাকের মধ্যে পড়ে কিছু সম্প্রদায়ের মহিলারা সালোয়ার কামিজ সাথে বোরখা হিজাব পরতে অভ্যস্ত বর্তমানে এটা একটা ফ্যাশন শৈলীও বলা যায় আবার কিছু কিছু সম্প্রদায়ের মানুষ কিছু কিছু সম্প্রদায়ের মহিলারা শাড়ি পরতেই অভ্যস্ত এবং পুরুষরা কিছু কিছু সম্প্রদায়ের মধ্যে ধুতি পাঞ্জাবি এবং কিছু প পুরুষরা রয়েছে পাঞ্জাবির সঙ্গে পায়জামা পশ্চিমবঙ্গ যেহেতু বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন রয়েছে কোনো একটি উৎসব হলে সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত থাকে তখন পোশাক দিয়ে আমরা বুঝতে পারি না এটা কোন ধর্মের কোন সম্প্রদায়ের তখন আমরা প্রত্যেকেই একই রকম পোশাক পরতে দেখা যায় যেমন দুর্গাপুজো দুর্গাপুজোতে বেশিরভাগ সময় আমরা দেখে থাকি সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত কিন্তু সেখানে পোশাক রয়েছে শাড়ি শাড়ি এমন একটা ঐতিহ্যবাহী পোশাক পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু হোক বা মুসলিম বা খ্রিস্টান শাড়ির ঐতিহ্য আমরা অনেক আগে থেকেই দেখতে পাই শাড়ি খুব সুন্দর একটি ঐতিহ্যবাহী পোশাক ঠিক তেমনি পুরুষের মধ্যে ধুতি আর পাঞ্জাবির এই ঐতিহ্য আমরা বহুত দিন ধরে দেখে আসছি বিভিন্ন অঞ্চল ভেদে এখানে যদি আমরা জায়গা পরিবর্তন করি এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে সেখানেও পোশাকের পরিবর্তন দেখা যায় এক একটা অঞ্চলে এক একটা পোশাকের ঐতিহ্য রয়েছে